পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক ও সামাজিক নিয়মগুলি হলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ে যেয়ে পরিবর্তিত হয় এবং তারা সময়ের সাথে বিকশিত হয় লিঙ্গ ভূমিকা ও পরিকাঠামো সামাজিক নিয়ম সাংস্কৃতিক মূল্যবোধ নাটক সিনেমা পশ্চিমবঙ্গে বিভিন্ন ভৌগোলিক আঞ্চলিক যেমন দার্জিলিং পার্বত্য অঞ্চল এবং ডুয়ার্সের বিশেষ করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দিক দিয়ে বাংলা সূক্ষ্ম এবং সেই সাথে একে অপরের মধ্যেও বৈচিত্র্য রয়েছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি হলো একটি ভারতীয় সংস্কৃতির মূল্য রয়েছে বাংলা সাহিত্য ও সঙ্গীতের সাথে এবং পার্বত্য অঞ্চল এবং সমতলের সঙ্গে যেটা পার্থক্য দেখা যায় যেমন পার্বত্য অঞ্চলে মেয়েরা মেয়েরা পরিশ্রমী হয় এবং এদের বিবাহ হয় কমবয়সী ছেলেদের সাথে যেটা সমতলে হয় না সম এবং সমতলে যেটা মুসলিম সমাজের মধ্যে দেখা যায় এক বা দুইয়ের অধিক বিবাহ করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রেও দেখা যায় কিন্তু পাহাড়ি অঞ্চলে আবার মেয়েরা একে এক বা দুইয়ের অধিক বিয়ে করতে পারে এবং পাহাড়ি অঞ্চল মেয়েদেরই অধিকত্ব বেশি এবং তারা হচ্ছে পরিশ্রমী হয় খুব